হ্যাঁ আমি তো হ্যাঁ আমি তো এরকম অনেক কথার কথা জানি যেমন সতীদাহ প্রথা বাল্য বিবাহ বিধবা বিধবা বিবাহ এই সমস্ত প্রথা তো বর্তমানে দেখাই যায় না